হ্যাঁ বলছি ওখান থেকে বলছি বলুন কী সা কী সাহায্য করতে পারি হ্যাঁ অবশ্যই পথের পাঁচালি তো আছে

আপনি কি বাড়িতে নিয়ে গিয়ে পড়বেন না আমাদের পাঠাগারে বসে পড়বেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফিস তো দিতেই হবে এটা তো ধরুন সরকারি ই পাঠাগার হলে তো ফিস দিতে হতো না বেসরকারি তো আছে তো পাঠাগারের ফিস তো দিতেই হবে আপনি বাড়িতে নিয়ে গেলে পাঁচ টাকা প্রতিদিন ও হুম ডকুমেন্ট সেরকম কিছু লাগবে না আপনার একটা ওই ফর্মে সই করে দিলেই হয়ে যাবে

হ্যাঁ আছে আছে হ্যাঁ অবশ্যই না না না পাওয়া আপনি আপনি আধ ঘন্টার মধ্যে চলে আসুন পাওয়া যাবে